যোগব্যায়াম যেটি সর্বদাই সবারই প্রয়োজনীয় বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবারই পয়োজন যোগব্যায়াম একটি এমন জিনিস যেটি সবার করলে তাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে এবং তাদের বৃদ্ধি ঘটায় যোগব্যায়ার মধ্যে যেমন চক্রাসন বা আরো অন্যান্য কিছু

সেগুলি করলে বৃদ্ধির সাথে সাথে মানুষের মনকে দৃঢ় এবং শান্ত করে আলাদা ব্যাকগ্রাউন্ডের লোকেদের উপকার করতে যোগব্যায়াম সাহায্য করে যোগব্যায়াম করলে বয়েস্করা তারা খুব উপযোগী হয়ে ওঠে এবং অন্যান্য কাজে মন বসে যারা একই ভাব কোনো বসার বসে থাকার কাজ করে তাদের মনকে শান্ত রাখতে সাহায্য করে বা আরো অন্যান্য কিছু করতে সাহায্য করে